হ্যাঁ সুপর্ণা দি বলো

দেখো গ্রামের সকলের কাছ থেকে তো চাঁদা তুলতে হবে নাহলে নিজেরা কি আমরা সম্পূর্ণটা ব্যয় করতে পারবো বলো সেই ক্ষমতায় তো আমাদের নেই তা আমরা দুজনে মিলে চাঁদা তুলি এসো চাঁদা তুলে যতটা পারি গ্রামবাসীকে বুঝিয়ে মেলাটা যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই রকম আমাদের দুজনের হেড হতে হবে বুঝেছো তো কেউ তো স্ব ইচ্ছায় আগে ভাগে আসে না না কোনো সরকারি পুজোয় এইভাবে সরকারি পুজোয় কেউ না মাথা মারলে পুজোটা বিলুপ্ত হয়ে যাবে তাই না তাই আমি আর তুমি দুজনে অন্য হ্যাঁ আমরা দুজনে চাঁদাও তুলবো চালও তুলবো কারোর কাছ থেকে চাল কারোর কাছ থেকে ডাল ঠিক এইভাবে তুলে আমরা পূজাটা পরিচালনা করে নেবো

না মেলাটা বেশি দিন দিদি রাখলে তখন খরচ আছে না খরচসাপেক্ষ মধ্যে আমাদের মনে হচ্ছে তিন দিনের মধ্যে তিন দিন তাই অতিরিক্ত হয়ে যাচ্ছে তবু আমাদের তিন দিন দুটো মা পুজো আছে তো না দুটো পুজো আর তার পরের দিন একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলা করে সমাপ্তি করে দেবো হরিনামের দল সেটা কি সেই মানে পয়সাটা আমাদের ঠিকঠাকভাবে একো উঠবে চাঁদা উঠবে হ্যাঁ এখানে বড়ো বড়ো ব্যবসায়ী যারা আছে তবে আমাদের দুজনের গিয়ে তাদের সঙ্গে এ মানে কথা বলতে হবে ভালোভাবে যে এক একটা দল চারজনে করে মানে তাদের দল ভাড়াটা দেবে আর যারা আবার চারটে পরিবারের তাদের টাকা নিলাম না তারা ওই চারটে দলের এক একজন করে খাইয়ে দেবে তাই নয় কি তিনটে দল করবো চারটে করবো না এক দিনের হ্যাঁ হ্যাঁ দুটো করলেও হবে তাহলে আরও ভালো হয়েছে দুটো দল করে দেবো হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমিও সেটাই চাই তালে সন্ধ্যাবেলা দুজনে বসাবসি করবো ওকে থ্যাংক ইউ গ্রামের লোকেদের সঙ্গে বসতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ